আমার প্রিয় বাইকের মধ্যে সর্বপ্রথম আমি যেটাকে পছন্দ করি ইয়ামাহা আমার কাছে যে বাইকটি আছে ইয়ামাহা এফ জেড এস এই বাইকটার সুবিধা হলো শর্ট হাইট লং হাইট যে কোনও ব্যক্তিই এই বাইকটা চালাতে পারে এবং যত লং ড্রাইভে যাওয়ার ক্ষেত্রে এই বাইকটা চালালে যে পিঠের বা কোমরের ব্যথা হয় সেগুলো হয়নি হয় না সহজে যেতে পারে এবং স্পীডও মোটামুটি খুবই ভালো অতিরিক্ত স্পীড না হলেও মিনিমাম হাণ্ড্রেডের বেশি স্পীড পেয়ে থাকি এই বাইকটা চালানোর ক্ষেত্রে ইয়ামাহার ইঞ্জিন খুবই ভালো যে সহজে অন্য বাইক বা অন্য যে কোম্পানি আছে তার থেকে ইয়ামাহা সম্প্রদায় বাইক খুবই ভালো এবং তা থেকে আমরা অনেক কিছু সুবিধা পাই এবং ওর পার্টসগুলোও সহজে আমরা পেয়ে থাকি যেগুলো কোম্পানি লোকাল দোকান এবং ব্র্যাণ্ডেড দোকানেও দিয়ে থাকে তার থেকে আমরা ডুপলিকেট জিনিস কেনার থেকে আমরা কম্পানির জিনিসই পেয়ে থাকি ওই বাইকটি দেখতেও সুন্দর এবং যে কোনও পরিবার ওই বাইকে দু তিনজন বসতে পারবে অন্য বাইকের মতন একা বা দুজনের বেশি নেওয়া যাবে না এমনটি নয় বাইকটা সব ক্ষেত্রেই সুবিধা পাবেন যেমন আপনি আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভ্রমণেও যেতে পারেন লাগেজ বিভিন্ন জিনিসও ওতে সংবহন করতে পারবেন এই জন্যে আমি এই বাইকটিকে খুব পছন্দ করে থাকি আমার প্রিয় কিছু বাইকের মধ্যে ইয়ামাহা তো সর্বপ্রথম তারপরে থেকে থাকে সুজুকি তারপরে যে নতুন বাইক উঠেছে বিএমডাব্লু বা বিভিন্ন কম্পানি তার মধ্যে সবচেয়ে প্রিয় কম্পানি হচ্ছে আমার ইয়ামাহা